আমি একবার গাড়িতে করে এক জায়গায় যাচ্ছিলাম তো অনেক দূর রাস্তা বিকালে বেড়িয়েছি রাত্রি হয়ে যাবে তাইজন্য একটা শর্টকাট রাস্তা দেখছিলাম তো সেই রাস্তাতেও যাচ্ছি শর্টকাট রাস্তা ধরে যাচ্ছি তত সেই রাস্তাতে মানে খুব এবড়ো খেবড়ো রাস্তা গাড়ি মোটেই চালানো যাচ্ছে না তখনও গাড়ি একটু করে যাচ্ছে আর থেমে যাচ্ছে তখন সেখানে নামলাম নেমে চারিদিক দেখছি যে কোন পথে গেলে তাড়াতাড়ি পৌঁছোনো যাবে তো ওইখানেই এক ভদ্রলোক কে দেখলাম যে তিনি ওদিকে আসছেন তখন ওনাকে বলাম যে আপনি বলতে পারবেন যে কোন পথে গেলে সঠিক তাড়াতাড়ি পৌঁছানো যাবে উনি বললেন যে এই ডানদিকে গিয়ে একটা রাস্তা গেছে ওইখান থেকে আর কিছুক্ষণ গেলেই আমি মানে অথচ ওরা গেলেই আমি সেই গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে তো সেই রাস্তা ধরে আমি গেলাম আমি তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে পারলাম